আমার প্রিয় আঁকার বিষয় হচ্ছে যে আমার পরিবেশ কেন সেটা বলি কেন বলতে এটা বলব কেনর কোনো মানে নেই মানে যার যেটা মানে মানুষের তো সবার মানে সবার যে ইচ্ছেটা তো সবার সমান হয় না সবার পছন্দও সমান হয় না তো আমার এটা পছন্দ যে আমার বিষয় এখন পরিবেশের পরিবেশ নিয়ে ছবি তুলতে আমার খুব ভালো লাগে যার যেটা ইচ্ছা আর কি মানে সবার ইচ্ছা বলছি না কারণ সবারই না নিজের নিজের নিজের ওপিনিয়ন আলাদা হয় নিজের থট আলাদা হয় তো আমার এটা আমার ইচ্ছা বা আমার ভালো লাগে যে এটা হচ্ছে পরিবেশের পরিবেশের ছবি তোলা পরিবেশের ছবি সরি পরিবেশের ছবি আঁকা কারণ পরি আমাকে সবসময় নিরিবিলি জায়গা শান্ত পরিবেশ আমার খুব ভালো লাগে তো আমি যখন মনে হয় আমি আমার বাড়ির পরিবেশ বাড়ির আশেপাশের পরিবেশ পাহা আবার অন্য কোথাও গেলে আমি যদি বাইরে কোথাও মানে ট্যুরে যাই বা যখন ঘুরতে যাই তখন আমি কী করি সেখানে যদি সমুদ্রের কাছে জায়গায় ঘুরতে যাই তো আমি সমুদ্রের ছবি সমুদ্রের যে পরিবেশটা থাকে সেই পরিবেশটার আমি পেন্টিং করি বা আঁকি আমি যখন আমি যখন পাহাড়ের দেখে পাহাড়ে পাহাড়ের দেশে ঘুরতে যাই হলিডেতে তো তখন আমি সেই সব পাহাড়ের জায়গায় ছবি আঁকি তো আমাকে বা এই পরিবেশের ছবি তুলতে ভালো লাগে আমি যদি কোনো পশু পাখি দেখি যে ভালো লাগছে তো মানে ইচ্ছা হয় যে আমি এ আঁকি তো এই সব বিষয়গুলো মানে খুঁটিনটি দেখে আঁকা খুব ভালো লাগে আমার কেন জানি না কিন্তু সবার তো ইয়ে বসা বলার মানে সবার ইচ্ছা আকাঙ্ক্ষা সবার তো সমান না তো আমার পরিবেশ নিয়ে ছবি আঁকতে পরিবেশের ছবি করতে পরিবেশের ছবি পেন্টিং করতে আমার খুব ভালো লাগে এটাই বলব তো আমি এটাই বলব যার যেটা ইচ্ছা ইয়ে ভালো লাগে সে সেটার ইচ্ছার মর্যাদা দেওয়া খুবই ভালো কারণ নিজে নিজের ইচ্ছা পূরণ না করলে কেউ কোনো দিনও তোমার ইচ্ছা পূরণ করতে দেবে না তো আমার আমার মনে হয় যার যেটা ভালো লাগে সে সেটা নিয়ে এগোনোই দরকার